আমি একদিন আমার বাড়ি থেকে প্রায় দু ঘণ্টার দূরত্ব সোনাপুর বলে একটি গ্রাম সেখানে গিয়েছিলাম আমারই একটা নিজস্ব কাজের জন্য কাজটা কাজ বিকেল পর্যন্ত কাজটা ছিল তবে সেই কাজটা করতে করতে আমার রাত্রি আটটা বেজে গিয়েছিল তারপর আমি রাত আটটার সময় যখন বাস স্ট্যান্ডে আসলাম তখন এসে দেখি বাস একটাও বাস নেই এমনকি কোনো গাড়ি নেই তারপর আমি স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করলাম বাস বা অন্য কোনো গাড়ি নেই কেন তখন তারা বললো দিদি আজ একটা পথ দুর্ঘটনা হয়েছে যার জন্য সমস্ত গাড়ি ওপাশ থেকে আলিপুরের দিকে আসছে না তখন তো আমি অনেক বড়ো সমস্যার সম্মুখীন হলাম কী করি এদিকে আমি বাড়ির সাথে যে যোগাযোগ করবো আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে তখন আমি কী করি আমি তো এইসব সমস্যার মধ্যে পড়লাম আমি তখন ওখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বললাম দাদা এখন আমি কীভাবে যাব তখন বললো চিন্তা করবেন না দিদি দেখি আমাদের নিজস্ব গাড়ি রয়েছে ভাড়া দিই তা আমাদের ভাড়া গাড়িটা ভাড়া করে আপনি চলে যান তারপরে যাইহোক অনেকটা নিশ্চিন্ত হলাম যে গাড়িটা পাওয়া গেলো এবং সেই গাড়ি করে তারপর আমি রওনা দিলাম আর এদিকে আমার বাড়ির লোক তো অসম্ভব নিশ্চয়ই চিন্তা করছে যেহেতু আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারছে না শেষ পর্যন্ত আমি রাত দশটার সময় বাড়িতে পৌঁছে সমস্ত ঘটনা জানালাম এবং নিশ্চিন্ত হলাম